হ্যাঁ কে বলছেন

আমি তো কিশোরী কিশোর কৃষক কৃষক আমি তো কৃষক আমি তো সবজি উৎপাদন করি সবজি চাষ করি ও আচ্ছা আমার এখানে সব মরশুমের সবজি পাওয়া যাবে হ্যাঁ সমস্ত হ্যাঁ সেগুলো সব পেয়ে যাবেন কতটা দরকার আর আপনি টাকাটা কিভাবে পেমেন্ট করবেন কোনো সময় বাকি নেবেন না তো কোনো সময় বাকি নেবেন না তো আমার সবজি কিন্তু কোনো সার সার তুমি ফোন দাও আপনার আপনার যতো সবজি লাগবে তুমি আমি আমি দিতে পারবো কিন্তু নগদ টাকা দিতে হবে পরে ফোন করছি আপনাকে ঠিক আছে আমার ফোন আসছে আমি পরে ফোন করছি